ভারতের মুখোমুখি বড় পরিবেশ সমস্যাগুলি হল যেমন জমির উর্বরতার ক্ষমতা কমে যাচ্ছে এখন শ্যালোতে জল বা পানীয় উঠছে না তার জন্য মাটি ফেটে যাচ্ছে ধানগুলো মরে যাচ্ছে এবং বাড়ি বাড়ি সবার বাড়ির টিউবওয়েল আছে কিন্তু টিউবওয়েলে পানি উঠছে না তার জন্য বড়ই সমস্যা হচ্ছে এবং নদীর জল কমে যাচ্ছে আগে যেরকম জল থই থই করত এখন জল নেই সব জায়গার জল শুকিয়ে চর পড়ে যাচ্ছে এবং বন এখন আগে যেরকম ঘন জঙ্গল বন ছিল এখন সব সরকারি বেআইন ছাড়াই বন কেটে দিচ্ছে বন কেটে মানুষ বসবাসের জায়গা করছে

অতিরিক্ত গরম পড়চে জল নেই ওই ওই জন্য মাটিও ফেটে যাচ্ছে গ্রীষ্মকালে বেশি গরম পড়ছে তার জন্য মানুষ বেশ গ্রীষ্মকালে বেশি গরম পড়ছে বৃষ্টিভাগে আগে যেরকম বৃষ্টি হতো সেরকম আর বৃষ্টি হচ্ছে না এবং শীতকালে আগে যেরকম শীত পড়ত ওরকম শীতও আর পড়ছে না